হ্যাঁ আমি একটু বেরিয়ে এসেছি একটা কাজ ছিল এক বেরিয়ে চলে এসেছি কেন কী কী জন্য ওই একটা কাজ ছিল সেখানে বেরিয়ে এসেছি সেখান থেকে বাজারে যাচ্ছি কেন কী লাগবে কী লাগবে কিছু লাগলে বলো হ্যাঁ কী বললে

হুম ঠিক আছে ঠিক আছে তা মাছ মানে কাটা কাটা মাছ নেব আচ্ছা ঠিক আছে আর ওষুধ কিছু লাগবে কি ও ওগুলো একটুকু দেরি হবে কারণ বাজার করতে সময় লাগবে বাজার টাজার করে তার পরে ওখানে যাব ওষুধের দোকানে তার পরে ওখান থেকে ওষুধগুলো নিয়ে আসতে হবে ঠিক আছে আজকের মতো আছে তো

ও আর আর কিছু এমনি কিছু আর লাগছে না তো তাড়াতাড়ি তো হবে না একটু দেরি হবে কারণ আমার এদিকে একটু কাজে এসেছি সেই কাজটা সারি আগে কাজটা শেষ হয়ে গেলে তার পরে বাজারে যাব তার পরে মাছ ফাছ যা কেনার ফুল টুল যা আনার ওগুলো নিয়ে তার পরে আমি আসছি হুম ঠিক আছে